হ্যাঁ বলছি হচ্ছে আমি হচ্ছে কলকাতা বেড়াতে আসছিলাম তো হচ্ছে আপনার আপনি তো হচ্ছে ক্যাবের ইয়ে করেন

বুকিং করতে আমি হচ্ছে চার হাজার টাকার মতো লেগে তিনশো ওরকমই নিই